পশ্চিমবঙ্গের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রের যে আকর্ষণ রয়েছে তা হলো কলকাতার ইকো পার্ক রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তার পাশেই রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রল তার পাশেই রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম তার পাশে ওই পাশাপাশি সমস্ত অ্যাকাডেমি অফ ফাইন আর্টস নন্দন চত্বর রয়েছে রবীন্দ্রসদন এবং অপোজিটে গেলেই দেখা যাচ্ছে এক পাশে রয়েছে তৃপ্তি মিত্র নাট্য গৃহ তারপরে নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম তারপর সারা কলকাতা জুড়ে রয়েছে বিভিন্ন দেখবা জায়গা জাতীয় গ্রন্থাগার রয়েছে যাদুঘর রয়েছে দা ইন্ডিয়ান মিউজিয়াম রয়েছে মাদার ওয়াক্স মিউজিয়াম রয়েছে এছাড়াও আরও অনেক দেখবার জায়গা রয়েছে কলকাতায় পর্যটনের জন্য এবং শুধু তাই নয় মানে একটা সময়ে বলা হতো যে এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা সত্যিই কলকাতার মধ্যে আবার আরও একটা কলকাতা রয়েইছে যেখানে বিভিন্ন একবার জায়গা কুমোরটুলি রয়েছে তারপর শোভা বাজার সুতানুটি রয়েছে তারপর পুরানো উত্তর কলকাতায় গেলে দেখা যাবে বহু পুরানো পুরানো ঐতিহাসিক স্থান রয়েছে গিরিশ মঞ্চ রয়েছে গিরিশ মঞ্চের কাছে গেলে দেখা যাবে বাগবাজারে গিরিশ মঞ্চের কাছে গেলে দেখা যাবে যে ওখান থেকে সারদামায়ের বাড়ি রয়েছে এই সমস্ত গোটাটাই কলকাতা জুড়ে দেখবার বিষয় প্রচুর রয়েছে